কে সংগীতা বলছো হ্যাঁ তুমি ভালো আছো এই শোনো না বলছি কি তুমি কালকে ফ্রি থাকবে হ্যাঁ ওই ভাবছিলাম অনেক দিন ধরে তো চুলের যত্ন নেওয়া হয় না তাই ভাবছিলাম ক্যারাটিন ট্রিটমেন্টটা নেবো বুঝতে পেরেছো হ্যাঁ না সেটাই তোমার কাছ থেকে জানতে চাইছিলাম যে কোনটা করলে ভালো হবে কি না না না তুমি নিয়ে এসো আর তুমি নিয়ে আসলেই ভালো হয় যা পড়বে তা দাম আমি দিয়ে দেবো বুঝতে পেরেছো হ্যাঁ সে তো জানি ঠিক আছে তুমি আসো না আসলেই তারপর সামনা সামনি কথা বলে নেবো হয়ে যাবে এখন তুমিও ক্রিম ট্রিম নিয়ে এসো কখন আসবে তাহলে তুমি

আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হ্যাঁ সমস্যা নেই তুমি ওই যে ওই সময়ই এসো দুপুরের দিগে এসো আমিও ফ্রি থাকবো ওই সময়টা ঠিক আছে তাহলে সব নিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই সময় চলে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আচে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ